পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আপনি যদি পর্যটক হিসেবে আসেন আপনার কাছে অ্যাডভেঞ্চারাস জিনিস অনেক কিছু আছে এই অ্যাডভেঞ্চারাস জিনিসগুলির মধ্যে আমি কিছু কিছু অ্যাডভেঞ্চারাস জিনিসের নাম বলছি প্যারাগ্লাইডিং ট্রেকিং মাউন্টেন বাইকিং ওয়াটার স্কিইং রিভার রাফটিং কেভিং অ্যান্ড ক্যাম্পিং এই অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিগুলো আপনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় গিয়ে করতে পারেন এবং এছাড়াও এখানে আপনি কিছু কিছু সাবধানতা আপনাকে রাখতে হবে যে আপনার কাছে মোজা তারপরে আপনার যে স্লিভস জামা কাপড়ের সেগুলি রোল আপ করে রাখতে হবে এবং একটা কোনো কিট নিয়ে রাখতে হবে সেফটি কিট যেটি আপনাকে কাজে দেবে এবার এবং রক অ্যাডভেঞ্চারাস অ্যাট স্যামসিং স্যামসিংয়ে আপনি রক অ্যাডভেঞ্চার করতে পারবেন যেটি প্রায় অ্যালটিটিউডের ছহাজার সাতশো ফুট উঁচুতে রয়েছে এছাড়াও প্যারাগ্লাইডিং করতে পারেন আপনি কালিংপংয়ে কালিংপংয়ে প্যারাগ্লাইডিং করার যে অনুভূতি সেটি খুবই মজাদায়ক এবং জাঙ্গল ট্রেকিং আপনি করতে পারেন বক্সা টাইগার রিসার্ভে সেখানে আপনি হয়তো চোখের সামনেই বাঘ দেখতে পাবেন এছাড়া সুন্দরবনের ট্যুর তো রয়েইছে তারপরে স্নরকেলিং করতে পারেন আপনি এটি অনেকটা মানে কি বলে ওয়াটার ড্রাইভিংয়ের মতোই এছাড়া রাফটিং মাউন্টেন বাইকিং এগুলি তো রয়েইছে এছাড়াও পশ্চিমবঙ্গে অনেক বন জঙ্গলে অনেক রকম মাউন্টেন ক্লাইম্বিং টাইপের সেফটিযুক্ত স্পোর্টস ইভেন্ট হয় তো আপনি ওগুলোতে অংশগ্রহণ করতে পারেন এছাড়াও ওয়াকিং কম্পিটিশান রানিং কম্পিটিশান এগুলি তো রয়েইছে পশ্চিমবঙ্গে আসলে আপনি অ্যাডভেঞ্চারাস স্পোর্টস হিসেবে খালি হাতে তো যেতেই পারবেন না